হ্যালো হ্যাঁ আমি তোমাদের স্কুলের স্যার বল ম্যাম বলছি হ্যাঁ তা ছুটি কেমন কাটাচ্ছ আমি এই ভালো কাটাচ্ছি তা এখন যা মানে বিলুপ্তপ্রায় প্রাণী তাই জন্য ক তাই বলছি যে আমরা যখন তোমাদের স্কুল খোলা ছিল যখন বলতাম যে যে এই সব শকুন এই সব কচ্ছপ এগুলো তো তাই বিলুপ্তর পথে চলে গিয়েছে হুম তা এগুলো বলছি যে কোথাও দেখতে পেলে আমাকে ফোন করবে বা ওই পশু দপ্তরের ওখানে ফোন করতে ঠিক আছে হুম তাই বলছি তা এখন পড়া পড়াশোনা কেমন চলছে তা পড়াশোনাটা ভালো করে করবে আর ওই বলছি যে বিলুপ্ত প্রাণী যেখানেই দেখতে পাবে আমাকে ফোন করবে কিংবা ওই পশু দপ্তরের ওখানে ফোন করে দেবে তাহলে ওরা এসে নিয়ে চলে যাবে এখন তো যেখানে সেখানে সব ওই সব পশু পাখি কচ্ছপ এই সব সব মেরে খেয়ে নিচ্ছে ওগুলো বললে পুলিশের কাছে ফোন করলে পুলিশ ধরে নিয়ে যায় স্ তাই বলছে হুম তা পড়াশুনোটা ভালো করে করবে আর ছুটিটা ভালো কাটাও এখন তা তবে যেখানেই দেখতে পাবে আমাকে বলবে ঠিক আছে তবে রাখছি ঠিক আছে